আগে আমরা সব খেলাধুলা হাডুডু খেলতাম তার পরে ভলিবল তার পরে ভলিবল খেলতাম তার পরে হাডুডু কবাডি এসব খেলতাম কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে এখন কোনো কিছু আর খেলি না এখন তো কিকেট এখন উঠেছে ক্রিকেট খেলা তার পরে আগে টেনিস বল খেলা হতো কিন্তু এখন ধাবাস বল হয়ে হয়েছে এখন ধাবাস বল খেলা হচ্ছে আগে ফুটবল হতো এখন ঢাবাস বল হয়েছে

আগের তুলনায় এখন খেলা নতুন নতুন খেলা

আমরা এখন বাইরেও তো খেলতে যাই না আগে যা খেলেছি খেলেছি এখন কিন্তু আর খেলতে কোনো কিছু পারছি না এখন দেখছি খেলা এই ক্রিকেট খেলা বলো তার পরে ব্যাডমিন্টন তার পরে ভলি এই সব খেলা উঠেছে কিন্তু তখনকার দিনে এইসব খেলা ছিল না এখন নতুন নতুন খেলা আমরা দেখছি কিন্তু আমাদের সময় আর ওসব খেলাই ছিল না